দাদা আস্তে আস্তে এখানেই নামব দাদা কত হল এগারোশো সত্তর আচ্ছা দাঁড়ান দিচ্ছি এ বাবা মানিব্যাগে তো তিনশো টাকা পড়ে আছে বলছিলাম আপনার কি ফোনপে নেই বা ইউপিআই আইডি বা মানে ব্যাঙ্কিং ট্রানজাকশন কিছু নেই ও কিচ্ছু নেই তো আপনার গাড়িতে কি ব্যাঙ্কের বইটা আছে ও আছে তা এক কাজ করুন আপনি নম্বরটা বলুন আমি টাকাটা আপনার ব্যাঙ্কে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ বলুন শুনছি নয় হ্যাঁ তারপর হ্যাঁ চৌষট্টি হ্যাঁ আটাত্তর হ্যাঁ পাঁচ শূন্য তারপর আট নয় ব্যাস ঠিক আছে দেখুন তো টাকাটা ঢুকেছে কি ফোনে এসএমএস এসেছে কি দেখুন দিন আমাকে দিন আমি দেখে বলছি এই দেখুন দেখতে পাচ্ছেন এই এসএমএসটা এসেছে আপনার কাছে বলছিলাম দাদা এখন যা যুগ আছে এখন অনলাইন অনলাইন ট্রানজাকশন রাখলে না খুবই ভালো হয় কারণ এখন অনেকেই টাকা ক্যারি করে না সব ওই ফোনেই ট্রানজাকশন করে আপনি যদি ফোনপে বা গুগল পে আছে রাখে না খুবই সুবিধা হতো আপনারও সুবিধা আর প্যাসেঞ্জারদেরও সুবিধা হতো কারণ দেখুন হয়তো কোনো মেয়ে রাতে বেরোল ওরা তো আর বেশি টাকা ক্যারি করবে না রাতে করে তাই হয়তো ফোনেই টাকা থাকে তো তারা তো হয়তো প্রবলেমে পড়তে পারে টাকা না থাকলে আপনারাও তো ছাড়বেন না ফোনপে আছে গুগল পে থাকলে আপনাদের করে দিল তারাও চলে গেল আপনিও চলে গেলেন ভালো হল না হলে পরে টাকা না থাকলে আর সমস্যায় পড়ে যেতে পারেন আপনি যদি পারেন একটু ট্রানজাকশন ব্যাঙ্কিং ট্রানজাকশনটা একটু করে রাখবেন তাহলে এদের সবারই ভালো হয় আর কী ঠিক আছে দাদা ভালো থাকবেন রাখছি এই যাচ্ছি